হ্যালো হ্যাঁ আমি মেসের কাকিমা বলছি হ্যাঁ ভালো আছিস আমিও ভালো তা বলছি যে দুর্গা পুজো তো আসছে জানিসই তো কত এখন খরচাপাতি তো বলছি তোরা যদি একটু দুর্গা পুজোর আগেই বেতনগুলো দিয়ে দিতিস মানে এই ভাড়াগুলো তাহলে বেশ ভালো হতো এত এই খরচাপাতি এখন যা দাম বেড়েছে জানিসই এই তো আগের মাসের থেকে এখন অবধি মোটামুটি তোমার ওই ওই আড়াই হাজারের মতো হয়ে আছে তো ওটা এখন তুমি যদি দিয়ে দিতে দুর্গা পুজোর আগে তারপর তখন বাকি হিসেবটা করতাম হ্যাঁ বাবু বুঝছি কিন্তু আমাদেরও তো কিছু করার নেই বুঝছই তো কত খরচাপাতি তোমাদের এই কাকুরও শরীর ঠিক নেই বাবুরও ড্রেস এত এত কিছু দিতে হয় এত বেতন এত টাকা উড়ে যাচ্ছে এই ইংরেজি মিডিয়ামে পড়ানো তো নয় সব টাকাগুলো একদম জলের মতো নিয়ে নিচ্ছে দিয়ে পর আর টাকাই থাকছে না এবার বাড়িভাড়াটার থেকে একটু টাকাটা ওঠে আমি বুঝছি তোমাদেরকেও চাপ দিতে চাই না কিন্তু একটু যদি তোমরা দেখো আমি তো কখনোই এইজন্যেই চাপ দিই না তোমাদের ওপর সবসময়ই তোমাদের যেরকম সুবিধা হয় সেটাই বলি না এই মাসে আমি এটার মধ্যেই ধরে নিয়েছি কারণ তোমরা তো বেশিদিন থাকবে না আসবেও না এই পুজোর সময় তো পুজোগুলোতেই কেটে যাবে তো এটার মধ্যেই তোমাদের বিদ্যুতের টাকাটাও আমি নিয়ে নিয়েছি

না না সেরকম কিছু নয় তুমি একটু জাস্ট চেষ্টা করো আর কী বলব আমি তো আর সেরকমভাবে তোমাদের উপর চাপ সৃষ্টি করতে পারি না সবারই তো বুঝছি অসুবিধে তো আছে তোমরাও বাইরে থাকছ হ্যাঁ তোমাদের হ্যাঁ তোমরা বাচ্চা মেয়ে তোমাদের ওপর এরকমভাবে জোর করতে তো ভালো লাগে না কিন্তু ওই মাঝেমাঝে নিজেদেরকে ওই ভাবতে হয় কী যে হবে এখন যা দামপত্র বাড়ছে ঠিক আছে বাবু

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চেষ্টা কোরো হ্যাঁ রাখছি ভালো করে পুজো কাটুক ঠিক আছে